আমি ছোটোবেলা থেকেই যেহেতু একজন বাগান প্রেমী মানুষ তাই আমাদের এখানে হওয়া প্রায় সমস্ত রকম গাছপালাই আমি চিনি আমি বাগানের প্রায় সমস্ত রকম ফুল ফল এসব গাছগুলো চিনি তাই যখন আমার বাগানে গাছ বসানোর প্রয়োজন পড়ে অধিকাংশ অংশেই আমি সেগুলি রাস্তার ধার থেকে পেয়ে যাই রাস্তার কোনো না কোনো অংশে সেগুলি অবহেলিত অবস্থায় পড়ে থাকে আমি সে অবহেলিত গাছটিকে তুলে আনি এবং আমি আমার বাগানে সেটির একটি সুন্দর রূপ দিই এবং সেটি সুন্দরভাবে সেজে ওঠে এছাড়া আমি যে আরও একটি জিনিস গাছপালার জন্য ব্যবহার করি সেটি হলো স্থানীয় নার্সারি আমার যদি কোনো একটি নির্দিষ্ট গাছের প্রয়োজন হয় যেটি আমি খুঁজে পাই না সেটি আমি স্থানীয় নার্সারি থেকে কিনে আনতে পছন্দ করি তৃতীয়ত আমি যে আরও একটি মাধ্যম পছন্দ করি তখন আমি অনলাইনে অর্ডার করি অনলাইনে কিছু স্পেশাল ধরনের গাছ যেগুলো আমরা সাধারণ অবস্থায় পাই না সেগুলো আমরা অনলাইন থেকে কিনি এই অনলাইনে গাছপালা আমাদের বাগানে অনেকবার বসিয়েছি এবং সেখান থেকে খুবই ভালো ফল পেয়েছি সেই বাগানের গাছগুলো দেখলে আমার মন আনন্দে উৎসুক হয়ে ওঠে এবং আনন্দে মন ছটফট করতে থাকে